রান্নাঘরে প্রেশার কুকারের মতন যন্ত্র ব্যবহার করার আগে আমাদের জানতে হবে সেটি কীভাবে ব্যবহার করতে হয় এবং সেটি ব্যবহার করা ঠিক মতন যদি না জানে তাহলে বিপদের সম্মুখীন হতে হবে তাই এই যন্ত্র ব্যবহার করার আগে জানতে হবে কতটা পরিমাণ তাপমাত্রার মধ্যে এটাকে ব্যবহার করতে হবে এবং এটির সময় সীমা জেনে রাখতে হবে এছাড়াও এই যন্ত্রটি ঠিক টাইমে না নামালে এটির বাস্ট করতে পারে এই সমস্ত কিছু জেনে তারপর এই যন্ত্রটি ব্যব রান্নাঘরে ব্যবহার করবেন